পশ্চিমবঙ্গে শিক্ষার দিক দিয়ে অনেকটাই উন্নতি করলে করলেও এখনও কিছু কিছু জায়গায় বেশ কিছু ঘাটতি রয়েছে এবং বাচ্চাদের মধ্যে দেখা যায় যে শিক্ষার দিন দিন হার কমে যাচ্ছে এই ক্ষেত্রে ও উদ্যোগ নেওয়া হয়েছে বা বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে যেমন বৃত্তির একটা সুবিধা করা হয়েছে একটা নির্দিষ্ট নাম্বারের পেয়ে উত্তীর্ণ হলে উচ্চমাধ্যমিক বা মাধ্যমিকের ছাত্রছাত্রীরা পরবর্তী পড়াশোনার জন্য বৃত্তি পাচ্ছে এছাড়াও যে প্রাক মাধ্যমিক বৃত্তি রয়েছে নবম এবং দশম শ্রেণিতে পড়ার সময়ও কিছু বৃত্তি দেওয়া হচ্ছে পঞ্চম থেকে দশম শ্রেণিতে পড়া ছাত্রছাত্রীদের জন্য মেধা বৃত্তি প্রকল্পের চালু আছে যেমন এছাড়াও বিআর আম্বেদকার মেধা পুরস্কার অর্থাৎ মেধা তালিকা অনুযায়ী বা ছাত্রছাত্রীদের মেধা বিচার করার জন্য এ ধরণের পুরস্কার দেওয়া হয় যার ফলে কিনা ছাত্রছাত্রীরা আরও উৎসাহ পায় এবং আর্থিক দিক থিকেও কিছুটা সুযোগ পায় নিজেদের পড়াশুনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা কিনা পশ্চিমবঙ্গের সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে অনেকটা উন্নতির দিকে নিয়ে যাবে